পাখি ডাকার জন্য কোনো টিপস হয় না তারা নিজের থেকেই আপনার বাড়িতে আসে কিন্তু আমি এখন গরমকালে যেটা করি তার আমি কিছু বলতে পারি এখন গরম এতটাই তীব্র যে আমরা যেরকম অস্বস্তিতে পড়ি পশুপাখিরাও সেরকম অস্বস্তিতে পড়ে আমরা তো তাও ফ্রিজ থেকে খুলে জল ঠাণ্ডা খেতে পারি তাদের কাছে সেইটাও থাকে না তাই আমি একটা বাটিতে কিছু দানা তাদের খাওয়ার জন্য এবং একটা বাটিতে একটু জল তাদের যাতে তারা যখন এখান থেকে উড়ে যাবে তারা যাতে একটু এখানে বসতে পারে এবং তাদের ইচ্ছে মতো জল বা দানা খেতে পারে এই করে করে এখন আমি যখনই সেই জায়গাটা দেখি একটা দুটো বা তার বেশি পাখি সবসময়ই সেখানে থাকে এটা আপনি বলতে পারেন পাখি ডাকার একটা টিপস